হ্যালো হ্যাঁ কে বলছেন বলছিলাম আমাদের বাড়িতে ফ্রিজ আর ওই ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তা সোজা করা যাবে কি এক্ষুণি না এসি চলছে না আর একদম কোনও কাজই হচ্ছে না আর মেশিনটাও কোনও পরিষ্কার টরিষ্কার জিনিসপত্র করতেও পারছি নে বাচ্চা আছে তো ওই জন্য করে হ্যাঁ ফিরিজটা তো গে খারাপ হয়ে গেছে চলছে না ওর মধ্যে কোনও কিছু যা রাখছি ঠাণ্ডা থাকছে না হুম হ্যাঁ তাহলে এখন হবে ও হ্যাঁ ঠিক আছে